আমার প্রিয় ভিডিও গেম বলতে না গেম বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হলো যে স্পোর্টসগুলো হয় ওগুলোকে বুঝিয়েছি আমাদের এরিয়াতে যে কাবাডি ফুটবল ক্রিকেট আরও যেসব খেলে ছোটোবেলার খেলাগুলো পুতুল খেলা লুকোচুরি বা স্কুলের যে খেলাগুলো ছিলো ওগুলোকে বুঝি আমি ভিডিও গেম ও ফোনে দেখুন আমি একটা প্রফেশনাল মানুষ ও ফোনের গেম ওগুলো আমি খেলি না ফোনের গেম সম্বন্ধে সত্যি আমি বেশি কিছু জানি না ওই মাঝে মাঝে দু একটা গেম খেলি বাচ্চাদের ওই পাখি ওড়ে তারপরে আবার বোতাম মতো আছে এই টাইপের দু একটা গেম খেলি তাছাড়া ফোনের ভিডিও গেম সম্পর্কে আমার অতটাও ধারণা নেই যখন মানে ছোটো ছিলাম তখন ছোটো একটা কিপ্যাড ফোন ছিল তখন ওই সাপ গেমটা খেলতাম যখন ট্রেনে বসে থাকি বা কোথায় লং জার্নি করি তখন তো ওই ফোনের অন্য একটু অন্য টাইপের যে ভিডিও গেমগুলো থাকে আর সচরাচর যেগুলো বাচ্চারা খেলে থাকে ওই গেমগুলো একটু চেষ্টা করি তাছাড়া আমি অন্য কোনো এই যে আর পি জি এ পি এস এসব গেমের সম্বন্ধে কৌশল টৌশল এইসব সম্বন্ধে আমি সত্যি বলছি কিছু জানি না এসব সম্বন্ধে আমার জ্ঞান নেই যদি থাকতো আমি বলি